আমাদের এখানকার বিদ্যুৎ প্রকল্প খুবই ভালো বিদ্যুৎ যেরকম কারেন্ট চলে গেলে খুবই তাড়াতাড়ি মানে বাগিয়ে দেওয়ার ব্যবস্থা সুযোগ সুবিধা আছে খুবই ভালো রকম কোনো বিদ্যুৎ কোনো ঝড় বৃষ্টিতে কোনো রকম কোনো অসুবিধা হলে কল করলে সঙ্গে সঙ সেটি ব্যবহার মানে ব্যবস্থা করে দেওয়া হয় কল কল করলেই সঙ্গে সঙ ব্যবস্থা করে দেওয়া হয় কী করে মানে ঠিক করবে সঙ্গে সঙ্গেই মানুষ চলে আসে সেটি কলটি ঠিক করার জন্য